পশ্চিম মেদিনীপুর জেলার কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটক যেটি আমাকে আকর্ষণ করেছে তার মধ্যে অন্যতম হলো গনগনি অঞ্চল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলে এটি অবস্থিত আমি এখানকে গি এখানে গিয়েছিলাম এখানকার সুন্দর পরিবেশ আমাকে প্রচুর আকর্ষণ করেছে বাংলার অন্যতম গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি অঞ্চলটিকে বলা হয় গনগনি অঞ্চলে ছোটো ছোটো গিরিখাত রয়েছে যেগুলি আমাকে খুবই আকর্ষণ করেছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এখানে এখানের বেশিরভাগ মাটি লাল প্রকৃতির হয় চারিদিকে গাছপালা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে একটি নদী যার যার নাম শিলাবতী সেটি তার উপনদী এই গনগনি অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে